হ্যালো হ্যাঁ বলছিলাম

আপনার নামটা বলুন তো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে

হ্যাঁ আপনার চুলে তো মনে হয় আমি রঙও করেছিলাম তাই তো হ্যাঁ ওটা কিন্তু একদম প্রাকৃতিক রঙ ছিল কোনোরকম রাসায়নিক কিছু ওটার সাথে ছিল না সেই জন্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তিনটে স্টেপে ইউ কাটিয়েছিলেন তো হ্যাঁ আপনার ভালো লেগেছে তো ধন্যবাদ আপনি আপনার পরিবারের সবাইকে কিন্তু আমার নামটা বলবেন যেন ওরা কিছু করাতে হলে আমার কাছেই আসে এখানে কিন্তু কোনোরকম কৃত্রিম কিছু ব্যবহার করা হয় না আর আমার পার্লারের ব্যবহারে আপনার কেমন লেগেছে যদি একটু বলতেন আচ্ছা ধন্যবাদ আর আপ আমরা যদি আমাদের পরিষেবা আরও উন্নত করতে চাই তার জন্য কিন্তু আপনার এই ফিডব্যাকটা অত্যন্ত প্রয়োজনীয় তো দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আর আবার আসবেন হ্যাঁ স্বাগতম হ্যাঁ